এই এলাকায় কিছু স্থানীয় লোকগীতি সম্পর্কে ধরুন এখানে লোকগীতির চল রয়েছে টুসু গান ভাদু গান বাউল গান এগুলোর চল ধীরে ধীরে আজকালকার দিনে অনেক কমে যাচ্ছে এখনকার দিনের যে যুবক যুবতী বা ছাত্র সমাজ তারা এই গানগুলোর প্রতি খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না তারা নতুন আধুনিক গান বা পপ গান এই ব্যাপারগুলো নিয়েই বেশি চল চলছে তো আমার মনে হয় এই গানগুলোকে আবার ফিরিয়ে আনা উচিত নতুনভাবে নতুনভাবে এগুলোকে নতুন গায়ক দিয়ে সুন্দরভাবে নতুন করে পরিবেশন করাও দরকার যাতে শুনতে আরও ভালো লাগে নতুন মিউজিক এর সঙ্গে যুক্ত করে গানটার পুরো ভাষা পুরো রস যে গানের মধ্যে রয়েছে যে আকর্ষণ রয়েছে সেটাকেও বাড়িয়ে নেওয়া দরকার তো সেই উদ্দেশ্যে লোকগীতি আমি চাই আমার মতে লোকগীতিকে আবার ফিরিয়ে আনা উচিত নতুন করে কারণ যুগের সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে সমস্ত জিনিস পরিবর্তন হয় তো লোকগীতিকেও আমার মনে মনে হয় পরিবর্তন করা উচিত তো আমার এখানে বাউল গানের চল মোটামুটি অল্প রয়েছে আর টুসু গান ভাদু গান সেভাবে আর শোনা হয় না আগেকার দিনে কিছু পুরনো লোক যারা রয়েছেন তারা এগুলোকে অল্প আধটু শোনেন